হ্যালো ম্যাডাম কেমন আছেন হ্যাঁ বলছিলাম যে সামনে তো প্রজাতন্ত্র দিবস আসছে হ্যাঁ সেই জন্যেই তো একটু কথা বলছি আপনার সাথে একটু আলোচনা করছিলাম যে যে কীরকমভাবে কী করবো ব্যবস্থাটা

হ্যাঁ সে তো করলে হয় তাহলে আর কিছু তো কালচারাল প্রোগ্রাম তো রাখতে হবে নাচ গান আবৃত্তি হ্যাঁ আর হ্যাঁ সমস্ত সমস্ত বাচ্চারা যাতে অংশগ্রহণ করে সেই ব্যবস্থাটাও করতে হবে এবং তার সাতে একটু খা টিফিনের ব্যবস্থাও করতে হবে নাহলে তো বাচ্চারা শুধু মুখে যাবে ঠিক আছে তাহলে যে যে প্রোগ্রামগুলো থাকবে তার একটা লিস্ট বানিয়ে নিতে হবে আমি একটা বানাচ্ছি আপনি একটা বানান তাহলে হচ্ছে আর কী কী থাকবে সব কিছু অ্যারেঞ্জের একটা ব্যবস্থা সবকিছুর একটা লিস্ট বানিয়ে কালকে তালে আমরা ওই স্যা হেড স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশনটা দিয়ে আসি লিস্টটা দেখাবো স্যারের সাথে একটু কথা বলে আসবো তাহলেই তো হবে না ঠিক আছে তাহলে তাই করা হবে আপনাকে প্রয়োজনে একটু জানালাম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই দিকটা দেখাও ঠিক আছে কোনো অসুবিধা হবে না ম্যাম ঠিক আছে রাখছি হুম